হ্যালো হ্যাঁ ডাক্তার পরাগবাবু বলছেন ওই আমি অনির্বাণের কাছ থেকে নাম্বারটা আপনার নিলাম আমার ওই হাওড়ার কদমতলায় বাড়ি আমার কসের দুটো দাঁত খুব প্রব্লেম হচ্ছে একটা পোকা আর ও পাশের দাতটাও একটু ফাঁকা মতো হয়ে গিয়ে গর্ত টাইপের হয়ে গেছে এবারে ওই দাঁত দুটো হচ্ছে গিয়ে তুলতে হবে তো অনির্বাণ আপনার নম্বর দিয়ে বললো যে আপনার কাছ থেকে তোলার কথা ঠিক আছে আর অনির্বাণ বললো যে কি সুগার টেস্ট করাতে হিমোগ্লোবিন টেস্ট করিয়ে যেতে বললো আপনার কাছে তা ওই দুটো টেস্ট করিয়ে যাবো না আর কিছু টেস্ট করাতে হবে আচ্ছা আর টেস্টগুলো কোথা থেকে করালে ভালো হবে বলুন তো আচ্ছা আর বলছি কে রকম কী খরচা হবে সেই জন্যে ফোনটা করা ও দু হাজার টাকা আর হচ্ছে গিয়ে মানে যে দিনকে আমি যাবো ওই দিনকেই সব হয়ে যাবে না ওই দিনকে আরো ভর্তি ফরতি হতে হবে না এমনি ডায়রেক্ট হয়ে যাবে মানে ও দিনকেই মানে ওই দিনকে ভর্তি করিয়ে করে ছেড়ে দেবেন তাই তো একা গেলে হবে না বাড়িতে বাড়ির কাউকে নিয়ে যাবো হুম আর দাঁত দুটো দাঁত তুলতে কতো খরচা হবে মোটামুটি আচ্ছা ঠিক আছে রাখছি এবার তালে আমি কবে বুধবার যাবো আপনি কবে কবে বসেন তালে রবিবার দিন যাবো আমার ছুটি থাকবে রবিবার গেলে আমার সুবিধা হবে ঠিক আছে তাহলে আমার নামটা লিখে নিন শুভময় মন্ডল আমার নাম আমি ওই অনির্বাণের কাছ থেকে নাম্বার নিয়েছি ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হুম